হ্যাঁ

হ্যাঁ আমি তো অনেকদিন ধরেই খুঁজছি আমি আমারও তো বাড়িতে থাকা হয়নি তো আপনার এজ কত ও কি আর কি করেন কাজবাজ ও আর কত কি নেন তাহলে হ্যাঁ আগে একজনকে আমি পঁয়তাল্লিশ শত টাকা দিয়ে দিয়ে রাখতাম ওর কিছু ব্যবহার আমার ভালো লাগল না তাই ওই জন্য ওকে বাদ দিয়ে দিয়েছি তো ওই জন্যই আবার আমি আমাকে হ্যাঁ সাড়ে চার হাজার টাকা দেবো আর খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকবে আর ওই বাড়ির যত জামা প্যান্ট কাপড়চোপড় আছে এইগুলা কিন্তু কাচাকাচি করতে হবে আর রান্নাবান্না আছে আর কি বলে বাড়িতে ঝাঁটপাট তারপরে ঘর মোছা হ্যাঁ তো আমি তো সবরকম ফেসিলিটি দেবো বলছি তার জন্য আপনার কোনো শরীর খারাপ হলে ডক্টর ডাক্তার দেখানো তারপরে ধরুন কোনো অকেশানে আপনার নতুন কাপড়চোপড় ড্রেস হ্যাঁ আপনার বাড়ি থেকে ওই দশ কিলোমিটার মধ্যেই আপনি এইখানে থাকতে পারেন রুম আছে আপনার না ওই জন্যই তো খুঁজছিলাম তাহলে আপনাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে সকালবেলা আর বিকেল ওই চারটা সাড়ে চারটা নাগাদ আপনি চলে যাবেন তারপর তো আমি পাঁচটার মধ্যে ঢুকে যাচ্ছি বাড়ি আচ্ছা আপনি আসুন একদিন তাহলে আপনার সঙ্গে ওই পয়সাটা নিয়ে আলোচনা হয়ে যাবে ওইটা নিয়ে কোনো সমস্যা নেই ওটা আমি কোনো সমস্যা হবে না ঠিক আছে